আমাদের এখানে শিল্প ও কারিগরদের জন্য সরকারকে বিশেকভা বিশেষভাবে উদ্যোগ নেওয়া দরকার কারণ এই শিল্পগুলো তারা আরও ভালোভাবে করে উঠতে পারবে তাদেরকে যদি সেরকমভাবে লোন দেওয়া হয় ভর্তুকি সহ লোন বা সাবসিডি মানে সাবসিডি ছাড়া যে এরকম দেখে যদি লোন দেওয়া হয় সামান্য কম সুদে কারণ এ শিল্পগুলো আরও উন্নতি ঘটানো সম্ভব যদি করা যায় তাহলে আমাদের দেশের আরও উন্নতি হবে